আমার এলাকার প্রধান মিডিয়া বা বিনোদন শিল্পগুলির মধ্যে রয়েছে ফিল্ম আমাদের এলাকার মানুষেরা ফিল্ম দেখতে খুব পছন্দ করেন নতুন কিছু ফিল্ম যখন আমার সে রিলিস করা হয় তখন তারা সাধারণত টি ভিতে ফোনে বা সিনেমাতে তারা উপভোগ করতে যায় কোনো ফিল্ম কীভাবে সেটি নেওয়া হয় তা নতুন কিছু দেখবার জন্য বা শেখবার জন্য কোনো প্রকার সিনেমা যেমন কিছু বেঙ্গলি সিনেমা ও হিন্দি সিনেমা দেখতে তারা খুব পছন্দ করে এটি পরবর্তী পর্যায় আরো ও উন্নত উন্নতিও ও উপভোগ করবে এই আশা করি আমাদের এলাকার মানুষেরা আমাদের এলাকার মানুষেরা ফিল্ম দেখতে খুবই ভালোবাসে এবং সেটিকে আরো আকৃষ্ট করে তুলতে ভালোবাসে এবং সিডি নিয়ে বেশ সব জায়গায় আলোচনা করা হয় এই ফিল্মটি সম্বন্ধে